আমাদের এই নদীয়া জেলায় কিন্তু স্থানীয় কিছু খেলাধূলা বিনোদনমূলক ক্রিয়াকলাপ আছে খুব যেটা এই জেলায় জনপ্রিয় এই কার্যকলাপগুলো কিন্তু মানুষকে একত্রিত করে বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই নদীয়া জেলায় আসে বা নদীয়া জেলার মানুষরাও কাছাকাছি একত্রিতভাবে এই খেলা এই অনুষ্ঠান এগুলো কিন্তু দেখে এই জেলায় এই সম্প্রদায়ের অনুভূতিতে অবদান রাখে কিন্তু এই খেলাগুলো এই খেলাগুলো হলে সব জায়গার মানুষ এক হয় তারা আনন্দ উপভোগ করে বিশেষ করে এই খেলাধূলা চলে ফুটবল খেলা ক্রিকেট খেলা এগুলো চলে তাছাড়া বিনোদনমূলক কার্যকলাপও চলে এখানে খুব ঐতিহ্যপূর্ণ আছে চিত্তরঞ্জন পার্ক এটাতে খুব ভালো অনেক কিছু জীবজন্তু গাছপালা ফুল ফল পশু পাখি একটা আবার মাছের রঙিন মাছের জন্য পুকুরের উপর রুম করে সেই ঘরটাতে শুধুমাত্র রঙিন মাছ রাখা হয় এটা খুব ভালো লাগে কারণ এটা দেখার জন্য অনেক জায়গার মানুষই আসে এই পার্কে চিত্তরঞ্জন পার্কে আর বিনোদনী পার্ক এটাও খুব ভালো এটাতে শীতকালে তো ফুলে ভর্তি থাকে বিভিন্ন রকম ফুল নার্সারি থেকে কিনে এনে এখানে লাগানো হয় খুব সুন্দর ফুটে মানুষজন দেখে আনন্দ উপভোগ করে আবার মানুষ দেখি অনেকই মানুষ বাইের থেকে এসে এখানে পিকনিক করে পিকনিক করে খাওয়াদাওয়া করে এইগুলো খুব ভালো জিনিস আবার এই পার্কে অনেক জায়গায় হয়তো পার্কে দেখবেন কুড়ি পঁচিশ টাকা লাগে কিন্তু এই বিনোদনী পার্কে মাত্র কম টাকায় ঢোকা যায় এই সবগুলো এখানে খুব ভালো মানুষ যাতে একত্রিত হয় আর এসভিএফ সিনেমা হলেও কিন্তু সবাই যায় যেখানে সিনেমা দেখে ভালো খুব ভালো ভালো সিনেমা আসে ওখানে দেখি মানুষ হয়তো যাদের পয়সা নেই তারা গ্যালারিতে যায় না কারণ গ্যালারিতে গেলে অনেক টাকা লাগে তাই সাধারণ মানুষ সাধারণভাবেই কিন্তু সিনেমা দেখে এটা খুব ভালো লাগে এই সবের জন্যই কিন্তু এই নদীয়া জেলাটা খুব জনপ্রিয়